হ্যাঁ দাদা আপনি কি মোবাইল ওয়ার্ল্ড থেকে বলছেন হ্যাঁ বলছি দাদা আমি একটা ফোন নেবো আর কি বুঝলেন ওই কম রেঞ্জের মধ্যেই কিন্তু ফিচার্স মোটামুটি ভালো চাই ওই ধরুন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আমার বাজেট ওই রেঞ্জের মধ্যে মনে হয় কীরকম কী ফোন আসবে যদি আমাকে একটু বলতেন আর কি হ্যাঁ হ্যাঁ ওই দশ থেকে বারোর মধ্যে আর কি ওর মধ্যে নেবো এটা আমার বাড়ির জন্যই আর কি মানে ধরুন সেরকম তো বেশি কিছু ব্যবহার হবে না বাড়ির ফোন যেহেতু ওই মানে কল আসা যাওয়া আর টুকিটাকি ইউটিউব সোশ্যাল মিডিয়া আর এই ফেসবুক টেসবুক এইগুলোই অন্য কিছুর জন্য নয় নানা গেমিংয়ের জন্য নয় বাড়ির ফোন হ্যাঁ নরমালি ইউজের জন্য আর কি আচ্ছা ওই ফোনটার দাদা দাম কতো আচ্ছা ওটার একটু যদি র্যাম রম আর ক্যামেরাটা যদি আমাকে বলতেন আর কি আচ্ছা ওই কি বললেন চার জিবি র্যাম আর চৌদ্দো জিবি ও সরি সরি চৌষট্টি জিবি রম আচ্ছা আচ্ছা বারো হাজার টাকা বারো হাজার বললেন তো ওটা একটা আর একটা চৌদ্দো হাজার তাই তো মানে দামটা ও এই এগারো হাজার চারশো দিয়ে আমি সুপার আমলের ডিসপ্লে পাবো আচ্ছা আচ্ছা রেডমি আচ্ছা বলছি আর এই বারো হাজার টাকার মধ্যে ভিভোর কিছু মানে ফোন হবে না ভিভোর আচ্ছা ওকে ওকে আর রিয়েলমির ওই বারো হাজার চারশো টাকাতে বললেন র্যাম একটু বেশি আছে র্যামের মানে এক্সপেন্ডেবেল আছে ওই জন্য দাম বেশি ওটা যদি আমাকে একটু বলেন ও ওই চার চৌষট্টির জায়গায় চার একশো আঠাশ ঠিক আছে দাদা আমি দেখছি তাহলে ওই রিয়েলমি বা রেডমির মধ্যে যেকোনো একটা কম্পেয়ার করে আমি তাহলে নিয়ে নেবো আর তাহলে আমি আপনার দোকানে যেয়ে যেকোনো একটা ফোন নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে দাদা রাখছি